আমাদের ইতিহাসের এমন কোনো এমন অনেক প্রথা আছে যেমন যেমন সতীদাহ প্রথা সতীদাহ প্রথা নিবারণ করেছিল আমাদের রাজা রামমোহন রায় এবং বিধবাবিবাহ প্রচলন করেছিলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন নারীদের অনেক কিছু থেকে বঞ্চিত করা হতো যেমন মেয়েরা কোনো মেয়েদের পড়াশোনার ব্যাপারে তারা তাদের পড়াশোনা করতে দেওয়া হতো না বিধবাদের তার স্বামীর চিতায় পুড়িয়ে মারা হতো মেয়েদের সম্পূর্ণ আলাদা করে দেখা হতো পুরুষের সঙ্গে তারা কোনোভাবেই একমত মানে এক এক আসনে বসতে দেওয়া হতো না তাদের এই ছিল আমাদের সমাজের তখনকার চিত্র সেই সমাজকে আস্তে আস্তে সে উন্নতির পথে নিয়ে গেছে আমাদের তখনকার অনেক মনীষীরা সে কথা আমরা আজও ভুলতে পারব না